আমি এখন শহরে থাকি কাজে সোর্সে তো শহরে থাকলে কী হবে আমার আদিবাড়ি গ্রামে সেই উদ্দেশ্যে আমার বাড়িতে যেতে হয় কাজের সোর্স ছাড়া শহরে বেশি আসা হয় না আমাকে শহরেও থাকতে হয় গ্রামেও থাকতে হয় তো আমার বাড়ি যেহেতু গ্রামে গ্রামে যেতে আমার খুবই ভালো লাগে ওখানে অনেক কিছুই আমার কাছে আনন্দের বিষয় থাকে খেলাধুলো বন্ধুবান্ধব বাবা মার সাথে দেখা সব মিলেমিশে একটা আলাদা পরিবেশ তৈরি হয় ওখান থেকে যখন বাড়ি শহরে চলে আসি তখন সেই জিনিসটা পাওয়া যায় না শহরে যেমন একটা মা পরিবেশ থাকে একটা বায়ু দূষণ তারপরে চারিদিকে গাড়ির আওয়াজ চারিদিকে কংক্রিট কোনো গাছপালা তেমন নেই সেই জিনিসটা আমাদের গ্রামে একদম সুন্দর আছে সেখানে কোনো নির্ভেজাল জায়গা কোনো গাছ মানে আওয়াজ নেই তেমন চারিদিকে গাছে গাছে ভর্তি তারপরে আমাদের একটা পুকুরও আছে সেই পুকুরে মাছ ছাড়া আছে সেই আমাকে একসঙ্গে গিয়ে সবাই মিলে মাছ ধরি বন্ধুবান্ধব আসলে খেলাধুলো একসাথে হয় যখনই যায় আর কি আর বাড়িতে থাকলে তো একটা আলাদা খাওয়া দাওয়ার পরিবেশ একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয় আবার বাড়ির থেকে যখন আমি শহরে চলে আসি কাজের সোর্সে তখন আর সবার মন খারাপ থাকে আমি চলে আসি এসে একটা শহরের পরিবেশে আবার আমাকে মানে কিছুদিনের মানে নিতে হবে মানে নিতে নেই ওখানে সেই যানজট সেই একটা পলিউশন সেই একটা মানে মানুষের একটা মানে হুড়হুড়ি এই সব মিলিয়ে আমাকে চলতে হয়